আমার সবচেয়ে বড় মনোরম হিঁকে হলো যে আমি কোথাও গিয়ে যে আমি সূর্যাস্ত বা সূর্যোদয় এগুলো দেখতে চাই আর হ্যাঁ আমার মনে আছে বিশেষ সূর্যাস্ত বা সূর্যোদয়ের কথা সেটা হলো আমি যখন দীঘায় গেছিলাম তখন আমি সূর্যাস্ত বা সূর্যোদয় দেখেছিলাম আমার সেই কথাটা আমার খুব মনে আছে আমি দেখে খুব আনন্দ পেয়েছিলাম আবার খুব দেখার ইচ্ছা আছে জানি না আবার কবে দেখতে পাবো